আমি সাধারণত দুপুরে একটা সবজি মাছ ভাত একটা চাটনি রাখি আর রাত্রের জন্য আর রান্না বিশেষ কিছু করি না রুটি সবজি একটা করে নিই